আমার পরিবারে আমি ছাড়া আমাদের ভাই চাচাতো ভাই সবাই বাগান করতে আগ্রহী তারা বাগান করতে ভালোবাসে তারা বিভিন্ন ফল ফুলের গাছ লাগায় সবজির গাছ লাগায় লতানো গাছগুলি যেগুলো লাগায় সেগুলো খুব সুন্দর করে মাচান দেয় তাদের মধ্যে সার দেয় ভালো করে পরিবেশ ব্যবস্থা করে সেগুলোর মধ্যেতে ভালো সবজিও হয় দেখে অবাক লাগে এবং পরে সে সবজির বীজগুলো রেখে দেয় সেগুলো থেকে আবার পরের বছরেও সবজি করে ফুল গাছ লাগায় যেগুলো ওর খুব ভালো হয় বড়ো বড়ো ফুল হয় সেগুলো কাটিং করে